আপনার কি এটা খাবারের হোটেল আচ্ছা আমি আপনার জন্য ফোন করেছিলাম আমার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে মানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল দিয়ে এবার সেখানে কিছু আগে থেকেই খাবার অন্য জায়গা থেকে অর্ডার করেছিলাম সবই নিয়ে আসা হয়েছে এবার সেখানে মাছটা একটু কম পড়েছে আর কি আপনি কি মাছ দিতে পারবেন আপনার কি পুরোপুরি হবে না মানে যদি দিতেন তাহলে খুবই ভালো সেটা তো না হয় বুঝছি কিন্তু যেহেতু আমার বাড়িতে বন্ধুরা এসেছে আর বুঝতেই পারছেন একটা অনুষ্ঠান চলছে সেক্ষেত্রে যখন কম পড়েছে জিনিসটা তো লোককে তো খারাপ দেখায় না তো আপনারা একটু টাইম নিন আমাদের কাছে আর কিছুটা পরিমাণ আছে একটু টাইম নিয়ে যদি করা যায় তাহলে খুব ভালো হতো আর কি আপনি তাহলে একটু দেখুন না যে আপনার অর্ডারের মধ্যে হয় হয় কি না মানে ওটা সামলে করতে পারেন কি না বা আপনার ওখানে এক্সট্রা কোনো কর্মচারী আছে কি না আপনি যদি করে দিতে ভালো হতো তাতে যদি আপনি আমার ক্ষেত্রে এক্সট্রা চার্জ নেন সেটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি দিয়ে দেবো কিন্তু তবুও আমাকে লাগবে আচ্ছা অবশ্যই একটু চেষ্টা করবেন ভালোভাবে হ্যাঁ কখন নেবেন বলতে আমি হচ্ছে আপনার আমার তো এখনই লাগবে জিনিসটা কারণ আপনি তো বুঝতেই পারছেন একটা অনুষ্ঠান হতে হতে হঠাৎ করে ফোন করছি না আপনাকে তো আপনার কাছে কী কী মাছ পাওয়া যায় বললে ভালো হতো আচ্ছা আচ্ছা না আসলে আমার তো আর এত তাড়াতাড়ি গিয়ে দেখে আসার সময় ও সম্ভব হবে না না যেহেতু অনুষ্ঠানের হঠাৎ মাঝখানে সম্ভব একটা অঘটন ঘটে গেছে সেজন্য বলছিলাম আর কি যদি আপনি তাহলে আমি অর্ডারটা আপনাকে বলে দিই আপনার কাছে যতটা বলব সেই পরিমাণ পেয়ে যাব কি হুম তাহলে ওই ইলিশ মাছ ধরুন পঞ্চাশ পিস মতো চিংড়ি মাছও মানে প্রত্যেকটা পঞ্চাশ পিস করেই লাগবে আর ভেটকি ওরকম পঞ্চাশ পিস হয়ে যাবে না আপনার কাছে আচ্ছা চিংড়ি মাছটা তাহলে একটু দেখবেন যেন সেই পোস্ত দিয়ে একটু ভালোভাবে করা হয় খুব রসা রসা করবেন না মানে আর বড় চিংড়ি হবে তো ছোটো চিংড়ির কথা বলছি না বড় চিংড়ি হবে তো আচ্ছা আচ্ছা আর ভালো হবে ফ্রেশ হবে নাকি সেই পচা টাইপের একটু পুরনো মানে ওই ফ্রিজ করা যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওইগুলো আর আপনার তাহলে অ্যাড্রেস আমি বলে দেবো না কি পরে বলব যখন আপনি তাহলে এগুলো করে নিন কনফার্ম করে নিন আমি হচ্ছে তাহলে কিছুক্ষণ পর এক ঘণ্টার মধ্যে ফোন করে আপনার এক ঘণ্টার মধ্যে রেডি হয়ে যাবে না এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি এখন